আমি কিছুদিন আগে একটি মুখে লাগানোর ক্রিম অর্ডার করেছিলাম ক্রিমটি দেখতে প্রথমে খুব ভালোই লাগছিলো কিন্তু লাগানোর পরে বুঝলাম যে কতটা ক্ষতিকারক ওটি ব্যবহার করার পরে আমার মুখে পুরো লাল লাল দানা বেরিয়ে গেছে এবং আমাকে দেখতেও খুব খারাপ লাগছে আমার ত্বকের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে এই ক্রিমটি কিনে আমি একদমই সন্তুষ্ট হইনি